আমার বা আমাদের আশপাশ এলাকায় শিল্প বলতে একটাই কৃষি শিল্প কৃষি শিল্প বলতে আমাদের মেন কৃষি হল চাষ চাষ বলতে কি আমাদের মেন চাষ ধান ও আলু এই ধান আলুর মধ্য দিয়েই আমরা অর্থনৈতিক সাহায্য পেয়ে থাকি চাষ করে আমাদের জীবিকা অর্জন হয় এই শিল্পকে তাই আমরা বাঁচিয়ে রেখেছি এই শিল্প থেকেই আমাদের মানে নানারকম উন্নতি ঘর বাড়ি সংসার চালানো সব কিছুই এই কৃষি থেকেই এই কৃষি থেকে আমাদের এখানে সংকট বলতে লেবার সংকট এই কৃষিকে বাঁচিয়ে রাখতে গেলে লেবারের দরকার কিন্তু আমরা লেবারের অভাবে আমরা ঠিক মত চাষবাস করতে পারি না তাই এই বিজ্ঞানযুগে চাষবাস করার জন্য আমাদেরকে ধান কাটতে হয় মেশিন দিয়ে মেশিন আসার ফলে আমাদের অনেক সুবিধা এই মেশিনে ধান পরিষ্কার করে আমরা বাড়িতে নিয়ে যাই এবং খড়গুলোকে যে আমাদের কুচিয়ে মেশিনের সাহায্য়ে কুচিয়ে খড় ফেলে দেওয়া হয় ওই খড়গুলোকে আমরা সার হিসেবে ব্যবহার করি আর এই যাতে এই সারগুলোকে ব্যবহার আমরা মানে বিক্রয় করতে পারি তার জন্যে আমাদেরকে কৃষিদপ্তর থেকে লাইসেন্সের জন্য একটু আমাদের তাদের সাহায্যর দরকার